আমার জীবনে কিছু বিজ্ঞান নির্ভর করে পরিবর্তন ঘটেছে সেটা হচ্ছে যে আমার কাজের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাও বেড়েছে মোবাইলের মাধ্যমে এবং আমার কিছু প্রয়োজন হলে কিছু নমুনা আমি বাইরের থেকে আনিয়ে নিতে পারছি তাতে আমার রোজকার জীবনের উন্নতি ঘটেছে